এই সারাদিনের যেসব নানান কাজ থাকে তার মধ্যেও আমি গান গান করার জন্য কিছু হলেও টাইম আমি বের করে নিতে পারি ধরুন যেমন আমি এখন বাড়িতে আছি বাড়িতে এখন কোনো কাজ নেই ফ্রি আছি হয়তো ইচ্ছা হচ্ছে একটু গানের রেওয়াজ করে নিলাম বা একটু গান করলাম এবার হয়তো স্কুলে আছি স্কুলে স্কুলে তো সব সময় আমি গান করতে পারি না হয়তো টিফিন টাইমে যখন কোনো ক্লাস হচ্ছে না টিফিন টাইমে কোনো কাজ নেই টাইম আছে বন্ধুদের সঙ্গে একটু একটা গানের আড্ডা বোস করিয়ে দিলাম ওখানে গান করলাম ওখান থেকে আমার একটু কিছু প্র্যাকটিস হয়ে গেলো গানের বন্ধুরা সবাই একসঙ্গে বন্ধুদেরকেও একটু আগ্রহ হচ্ছে বন্ধুরাও একটু আগ্রহী হয়ে যায় গানের জন্য ওই গান করলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় যখন কোনো কাজ থাকে না সন্ধ্যের দিকে সেই সময় হয়তো মা বাবা সব একসঙ্গে বসে আছি আরটু একটু গান ফান করলাম মা বাবার সঙ্গে আর মা বাবাও আমাকে চায় যে আমি গান শিখি কিন্তু পারে না তাও মা বাবার সঙ্গে একটু গান ফান করলাম আবার ওরকম ওরকম মানে নানান সারাদিনের নানান কাজের মধ্যে একটু হলেও টাইম আমি বের করে নিতে পারি গান করার জন্য স্কুলে গেলে সেটাও স্কুলে গেলেও একটু টাইম বেরিয়ে যায় বাড়িতে থাকলেও একটু টাইম হয়ে যায় এই এই কিছু কিছু টাইমের মধ্যে একটু গান করতে করতে এখন এই গান করছি গানটা মানে আমার এতটাই ভালো লাগে যে আমি সারাদিনে কিছু না কিছু টাইম আমি গানের জন্য বের করে নিই সারাদিনে কোনো কাজ করতে করতে গানের টাইম আমি বেরই করে নিই কারণ আমি গানটাকে এতটাই ভালোবাসি যে আমি গানটার মধ্যে কিছু কিছু টাইম বের করে নিতে পারবো আমি সারাদিনের কাজের মধ্যে এইভাবেই আমি টাইম বের করে গান করতে করতে আস্তে আস্তে গানটা শিখেছি এই যা